হ্যাঁ বলো ওই বাড়িতে একজন অসুস্থ আছে আর কী তাই চলে এসছি আমার সাতদিনের মতো ছুটি দরকার হবে বাট কী করবো এখানে বলছে ও অসুস্থ হয়ে গেছে ইমিডিয়েটলি হসপিটাল নিয়ে যেতে হবে এবারে চলে আসতে হল হুম না সাতদিনের পযন্ত রাখবে বললো তো হসপিটালে যেটা বললো রোগীর ওই মানে হাতটা ভেঙে গেছে বলছে বা হাতে এবার সে তো মানে এমার্জেন্সি আমাকে ফোন করেছিলো তো ও বলছে তাড়াতাড়ি আয় এসে আমাকে হসপিটাল নিয়ে চ এবারে সে হসপিটালে এসে আছি হুম হুম হুম হুম হ্যাঁ করে দেবো করে দেবো অসুবিধা নেই না বেতনটা কাটবে না হ্যাঁ ওভার করে দিবো হ্যাঁ হ্যাঁ হুম হুম

ও সেগুলো তো নিচেই রয়ে গেছিলো ওগুলো তোলা হয় নি

মানে এখানেও ফোনটা চলে এলো তো এবারে আর ওখান করে যেতে পারলাম না ওইটা দুদিনের মধ্যেই চলে আসবে বললো নতুন জামা কাপড় কয়েকটা ওই শাড়ি আছে আর নতুন জামা প্যান্ট আছে ওগুলো আছে হ্যাঁ ওই নতুন জামা প্যান্টের শাড়িটা নতুন জামা প্যান্ট আর শাড়িগুলো ওগুলো কত হবে পনেরো হাজার না ষোলো হাজার বলছিলো আমি দশ হাজারে দিয়ে এসছিলাম আর ছ হাজারের মতো বাকি আছে হুম হুম দিয়ে দিবো আমি আর সাতদিন পরে ডিউটি জয়েন করছি আবার হুম সে শিখে দেবো বাট আমার তো সাতদিন একটু মানে অসুবিধা চলছে তো সাতদিন পরে যেয়ে জয়েন করে সবকে শিখিয়ে দেবো হ্যাঁ না শুনুন না বলছি আমার এখন একটু পেমেন্টটা করা যাচ্ছে কিছু সমস্যা হচ্ছে হ্যাঁ মোটামোটি তিন হাজার টাকার মতো দিন না পেন ঠিক আছে স্যার রাখছি হ্যাঁ